হ্যাঁ এটা কি লতা আসলার আপনাকে ধান বিক্রি আছে কি কী কী ধান আছে আপনার ও চৌদ্দ চুয়াল্লিশ ধানটা কি আছে মিনিকেট কত বস্তা মতো হতে পারে তা কী কী দাম বিক্রি করবেন সব বিক্রি করবেন না শুধু মিনিকেট না চৌদ্দ চুয়াল্লিশ মিনিকেট কত পঞ্চাশ বস্তা ও বস্তা কত করে বিক্রি করবেন ও তো অনেক বেশি হয়ে যাচ্ছে আর এ জিরেকাঠি আছে ক বস্তা দুই বস্তা জিরেকাঠির রেট কত ওরে বাবা তো হাই দাম তো আর ওই ইয়ে ওই কী গোবিন্দভোগ না কী একটা বললেন ঠিক আছে আমি গিয়ে কথা বলব হ্যাঁ ঠিক আছে রাখছি তাহলে